সংবাদে যা রিপোর্ট করা হয়েচে এবং আসলে যা ঘটছে তার মধ্যে পার্থক্য কখনো কখনো মিডিয়া পক্ষপাত সম্পাদয়িক পছন্দ বা রিপোর্টিং সংস্থানগুলির সীমাবদ্ধতার মতো বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হতে পারে যদিও স্বনাম ধন্য সংবাদ সংস্থাগুলি নির্ভুলতার জন্য চেষ্টা করে সেখানে ভুল তথ্যের উদাহরণ বা সংবাদ কভারেজে সূক্ষ্ণতার অভাব হতে পারে তত্য সংগ্রহ এবং ব্যাখ্যা করার চ্যালেঞ্জের কারণে এই ফাঁকাটি অনিচ্ছাকৃত হতে পারে অন্য দিকে জাল খবর বলতে ইচ্ছাকৃত ভাবে বানোয়াট বা বিভ্রান্তিকর তথ্যকে প্রকৃত খবর হিসাবে উপস্থাপন করা হয় এটি তৈরি করা যেতে পারে প্রতারণার জন্য জনমতকে চালিত করার জন্য বা বিশেষ এজেন্টরা পরিবেশন করার জন্য জাল খবর একটি উল্লেখযোগ্য উদ্বেগের কারণ এটি ভুল তথ্যের বিস্তারে অবদান রাখতে পারে মিডিয়ার প্রতি আস্থা নষ্ট করতে পারে জনসাধারণের বক্তৃতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সমাজে ভুয়ো খবরের পরিণতি গভীর এটি মিথ্যা বিশ্বাসের প্রচারের দিকে পরিচালিত করতে পারে মতামতের মেরুকরণে অবদান রাখতে পারে এবং এমনকি ভয় বা আতঙ্কের উদ্বেগ করতে পারে সোশাল মিডিয়ার যুগে জাল খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে সংশোধন বা সত্য পরীক্ষা ঘটতে পারে তার আগে ব্যাপক দর্শকদের কাছে পৌঁছাতে পারে ভুয়ো খবর মোকাবেলার জন্য মিডিয়া স্বাক্ষরতা সমালোচনামূলক চিন্তা ভাবনা সত্য নিরীক্ষা প্রয়োজন এটি নির্ভরযোগ্য সংবাদ উৎসগুলিকে সমর্থন করার এবং তাদের প্রতিবেদনের জন্য মিডিয়া আউটলেটগুলিকে দায়বদ্ধ রাখার গুরুত্বের ওপর জোর দেয় জাল খবরের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টার সাতে সটিক তথ্য এবং আরও সচেতনতা সমাজকে প্রচার করার জন্য মিডিয়া সংস্থা এবং জনসাধারণ উভয়ইকে সম্মিলিত দায়িত্ব জড়িত